হ্যাঁ আমি শিশুদের বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ কারণ আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গের মাতৃভাষাই হলো বাংলা ভাষা আমরা এইখানে সবাই বাঙালিরাই বাস করি এবং আমাদের মাতৃভাষা হলো বাংলা যে শিশুটা পরবর্তীকালে জন্ম নেবে এবং বড় হবে তাকে তার বা মাতৃভাষা বাংলাটা অবশ্যই শিখতে হবে না শিখতে পারলে না শিখতে পারলে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না ভাব প্রকাশ করতে না পারলে সে তার চাহিদা পূরণ করতে পারবে না ধরুন ধরুন সে ইংরাজিতে কথা বলা শিখলো বাংলায় কথা বলতে পারল না কোনো একটা দোকানে গেল যে দোকানদার বাংলা ভাষাই জানে ইংরেজি জানে না সে ইংরাজিতে কোনো কিছু একটা চাহিদা মেটাতে চাইলে বা চাইলে সে তার চাহিদা মেটানোর জন্যে কোনো একটা কিছু চাইল কিন্তু দোকানদার সেটা বুঝতে পারল না কারণ দোকানদার বাংলা ভাষা ছাড়া আর অন্য ভাষা জানে না সে তাহলে সে তার প্রয়োজনীয় জিনিসটা নিতে পারবে না এই জন্যে বাংলাটা শেখা খুবই দরকার আমাদের এখানে ইংরেজিতে কথা বলাটা অবশ্যই দরকার কারণ যেহেতু ইংরেজি এখন সব জায়গায় চলছে এখন বাইরে গেলে ইংরেজি ছাড়া চলে না আমাদের ভারতে যেহেতু রাষ্ট্রীয় ভাষা ইংরেজি হিন্দি হিন্দি শেখাটাও খুব দরকার কারণ যে কম্পিটিশন পরীক্ষাগুলো হয় সেখানে প্রশ্ন সেখানে প্রশ্ন ইংরেজিতে বা হিন্দিতে থাকে তার বাংলা শেখার পাশাপাশি ইংরেজি এবং হিন্দি শেখাও দরকার কিন কিন্তু সবার প্র্রথমে তার বাংলা শেখাটাই দরকার যেহেতু সে বাঙালি